পড়াশুনোর বাইরে এবং কাজের বাইরেও আমার বিভিন্ন রকম শখ রয়েছে যেইগুলি হলো আমার গান শুনতে এবং টিভি দেখতে তাছাড়াও বন্ধুদের সাথে খেলাধুলো করতে এবং বিভিন্ন রকম গল্পের বই পড়তেও ভালো লাগে এছাড়াও আমাদের একটি সুন্দর বাগান রয়েছে বাড়িতে যেটি বাগানটি আমি এবং আমার পরিবারের সবাই মিলে তৈরি করেছি ওই বাগানেই সময় কাটাতেও আমার খুব ভালো লাগে এবং তাছাড়াও বন্ধুদের সাথে কোথাও ভ্রমণ করতেও ভালো লাগে আমি অবসর সময়ে বেশিরভাগটাই আমার বন্ধুদের সাথেই কাটাই এবং বন্ধুদের সাথে খেলাধুলো করি তাছাড়াও আরো অনেক ইচ্ছা আমার রয়েছে পরবর্তীকালে একটি লাইব্রেরি করারও শখ রয়েছে যদি পরবর্তীকালে সেটা সম্ভব হয় তাহলে আমি সবার প্রথমে একটি লাইব্রেরি করতে চাই